আগেকার দিনে মাছ ধরার হাত ছিপ নিয়ে যেতাম ঘরে ময়দার পিটুলি করে নিয়ে গিয়ে সে তখন মাছ কম ছিল পুকুরে বা চাষ কম হতো সেই কারনে বসে থেকে থেকে সারাদিনে হয়তো এক দুটো মাছ খেল সেই মাছ খাওয়ার পর এখন তো পুকুরে চাষ দিনের পর দিন বেড়ে চলেছে ব্যবসার উন্নতির জন্য তো তার জন্য এখন তো উন্নতির প্রচুর পদ্ধতি বেরিয়েছে যে ইয়ে বড়শি হুইল ছিপ তারপর ওই সূঁচ কাঁটা ফাতনা নানারকম মাছের খাদ্য চারা সব কিছু দিয়ে সেই কাঁটার মধ্যে দিয়ে সূঁচ মাঝখান দিয়ে ছুঁড়ে দেওয়া হয় দিয়ে তাতে মাছ খায় মাছ খাওয়ার পরেই সেই সু্তো আস্তে আস্তে গুড়িগুড়ি গুড়িগুড়ি মাছকে টেনে তুলে নেওয়া হয় যত বড় মাছই হোক তাতে সুতোতে তারা কোনো মতে কাঁটা কাটতে পারে না